বলছি আপনাদের এখানে দুধ পাওয়া যায় ওই যে গোরুর দুধ ও আচ্ছা দুধটা ভালো হবে তো না কি না আপনারা দুধে জল মেশান আমি যা চাইব তাই পাব

না আমি বলছি যেরকম ধরনের দুধ আমি আমি পেতে পারি আপনারা তো ধরুন আমার তো পাঁচ লিটার দুধ দরকার আমি তো পায়েস তৈরি করব সেজন্যে আমার পাঁচ লিটার দুধ দরকার তাই বলছি আমি অরিজিনাল দুধই পাব তো না এই এখানে কোনো রকমের ভেজাল দুধ কি ও ও আমি শুনেছি যে আপনার ওখানে দুধ না কি খুব ভালো খুব ফ্রেশ দুধ পাওয়া যায় অরিজিনাল দুধ পাওয়া যায় তা আমার তো পায়েস করার জন্যে মানে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আগামীকাল তো সেই অনুষ্ঠানে আমি পায়েস করতে হবে তার জন্য আমার পাঁচ লিটার কিন্তু দুধ লাগবে তো দুধটা কি আমি পাব আচ্ছা পাঁচ লিটার হবে তো না কি না তার কম হবে আপনার কাছে সেরকম তাহলে আমাকে একটু জানাবেন পাঁচটা হবে আচ্ছা হলে তো ভালো কারণ তাহলে শুনুন আমি কিন্তু দুধ নেব আপনি কিন্তু আবার দুধ অন্য কাউকে বিক্রি করে দেবেন না যে আমি দুধ নেব না বলে আপনি অন্য কাউকে দিয়ে দিলেন আমি পরে আপনার আশায় থাকব যদি পরে না দুধ পাই তাহলে এটা কিন্তু করলে আপনাকে হবে না কিন্তু ঠিক আছে না আপনার যদি পাঠানোর ব্যবস্থা থাকে তাহলে তো ভালোই হয় যদি পাঠাতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে আপনাকে সকালে ফোন করব ঠিকানাটা বলে দেবো তাহলে আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ ওই পাঁচ লিটারই লাগবে ঠিক আছে ধন্যবাদ